হ্যাঁ আমার প্রথম সংগ্রহ করা স্ট্যাম্প মুদ্রাগুলি ছিলো আগেকার দি দিনের পুরোনো মুদ্রা এবং শিলা সেগুলি আজ থেকে এগুলা আমাদের কাছে এখন সব হারিয়ে গেছে বলতে গেলে কারণ আজকাল যুগে এই স্ট্যাম্প মুদ্রাগুলো এখন পাওয়া যায় না এগুলোর মূল্য এখনকার আজকার যুগের মানুষ কি বুঝবে আর ওই স্ট্যাম্প মুদ্রগুলো আমাদের কাছে খুবই মূল্যবান ছিলো কারণ এখন ওই এক আনা দু আনা পয়সাগুলোর এখন আমাদের কাছে অনেক গুরুত্ব ছিলো তখন এখনকারের ওই মুদ্রগুলো এখন অনেক দাম হবে প্রায় লাখ লাখ টাকার ওই সোনা মুদ্রগুলো দাম হতে পারে ওগুলো আমাদের কাছেও সত্যিই খুব মূল্যবান ছিলো কারণ এই মুদ্রা এখন আর কোথাও পাওয়াও যায় না এখন আজকাল যুগের অনেক লোক দেখছি এখন এই মুদ্রগুলো এখন সব জমিয়েও রাখছে কারণ এখন পাওয়াই যাচ্ছে না ওই মুদ্রগুলো তাই এ আজকাল যুগে এখন এই মুদ্রগুলো পাওয়াও যাচ্ছে না তাই চোখেও দেখা যাচ্ছে না আমি এক আমার এক পাশের বাড়ির কাকুর কাছে এই মুদ্রগুলো দেখেছিলাম আর ওই মুদ্রগুলো দেখতে খুব সুন্দর এখন ওর দাম হবে প্রায় প্রায় কোটি কোটি টাকার সম্পদ হতে পারে তাই আমি ডিসাইড করেছি ওই মুদ্রগুলো আমি সরকারেরকে দিয়ে দেবো এবং যারা এই মুদ্রাগুলো এবং দেখে নি সেগুলো যেমন আসে অনেক লোক দূর দূরান্ত থেকে এই মুদ্রাগুলো যেমন দেখতেও আসে কারণ এই মুদ্রা তো এখন আর পাওয়া যায় নি আর এখন এই ছোটো ছোটো বাচ্চারাও কি শেখবে তাই ওই মুদ্রগুলো আমি মিউজিয়ামে রাখার ব্যবস্থাও করবো যাতে অনেক দূর দূরান্ত থেকে লোকগুলো আসে যেমন এগুলা দেখতে এই মুদ্রা আর এই মুদ্রা আমাদের খুবই মূল্যবান